আমাদের জাতীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষাগুলি সমস্ত ভাষাগুলির মধ্যে সব থেকে কঠিন তম ভাষা হচ্ছে বাংলা ভাষা কিন্তু এটি সব থেকে কঠিনতম ভাষা হলেও সব থেকে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা ভাষা আর বাংলা ভাষায় অনেক সাহিত্য অনেক কবিতা গান ইত্যাদি লেখা হয়েছে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি অনেক গান লিখেছেন অনেক কবিতা লিখেছেন অনেক গ্রন্থ ও গল্প যেগুলি আমরা এখন পড়ে থাকি তো বাংলা ভাষা ওটার জন্য উনি পুরস্কৃতও হয়েছেন নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অন্যান্য কবি যেমন নজরুল তারপর বিভিন্ন কবিরা ওনারা বাংলা ভাষায় অনেক গান কবিতা গ্রন্থ ইত্যাদি লিখে গেছেন যেগুলি এখন অনেক বাংলা গ্রন্থে লেখা ওগুলো অন্যান্য ভাষায় এই বেরোচ্ছে বাংলা ভাষায় লেখা কবিতাগুলি কবিতা বা গ্রন্থ যেগুলো লেখা হয় সেগুলো এখন অন্যান্য ভাষায় সঞ্চারিত করা হচ্ছে আর সব বাংলা ভাষা অন্যান্য ভাষাগুলির বাইরেতে বাইরেরতে যতোই চল থাকুক না কেন বাংলা ভাষাটি সব থেকে মিষ্টির এবং এবং আমরা ওই বাংলা ভাষাতে কথা বলি সব থেকে মিষ্টি ভাষা এটা